ফেসবুকে পাখিদের নিয়ে একটি ক্লাব তৈরি করা হয়েছিল যে ক্লাবের সঙ্গে আমি দীর্ঘ পাঁচ বছর ধরে জড়িত সেইখানে অভিজ্ঞতা আমার খুবই সুন্দর এবং সেখান থেকে আমি বহু শিক্ষার বিষয় শিখেছি যেমন তার মধ্যে অন্যতম হল পাখিদেরকে সংরক্ষন করা তাদের প্রাণ বাঁচানো তাদের বিভিন্ন রকম না বলতে পারা কথাগুলিকে বোঝা তারা কী বলতে চায় তারা আমাদের কাছ থেকে কী চায় কতটা চায় সেগুলো বোঝা সেই অনুযায়ী তাদের সঙ্গে তাদেরকে পরিচালনা করা তাদের সঙ্গে খেলেধুলো করা তাদের সঙ্গে মিলেমিশে থাকা এবং তাদেরকে আপন করে নেওয়া এই শিক্ষা আমি সেখান থেকে গ্রহণ করেছি